প্রেশার কুকারে রান্না করতে আমার ভালো লাগে না প্রেশার কুকারে রান্না করতে হলে আগে গ্যাসের প্রয়োজন হয় গ্যাসের এখন প্রচুর দাম প্রেশার কুকারে রাঁধতে হলে সবকিছু প্রস্তুতি নিয়ে রাঁধতে হয় এবং প্রেশার কুকারে রাঁধতে হলে আগে সব কিছু মশলা টশলা দিয়ে দিয়ে সিদ্ধ করে নামিয়ে দিতে হয় তাই প্রেশার কুকারে রান্না স্বাদ অতটা ভালো হয় না খেতেও ভালো হয় না সিদ্ধ তরকারির মতো হয় ওইজন্য প্রেশার কুকারের চেয়ে আমার খোলা পাত্রে রান্না করতে ভালো লাগে খোলা পাত্রে যখন রান্না করি তখন একটির পর একটি করে নিয়ে একটি একটি করে হয় এবং সেই তরকারিও তেল মশলা দিয়ে কষে রান্না করতে হয় খোলা পাত্রে রান্না করলে জ্বালানির মাধ্যম দিয়ে রান্না হয়ে যায় যখন সেই তরকারি খাওয়া হয় সে তরকারি রান্না তখন খুব ভালো হয় খেতেও ভালো লাগে তরকারিও ভালো হয় এইজন্য আমাকে খোলা পাত্রে রান্না করতে ভালো লাগে